হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন কী হয়েছে আচ্ছা আপনি কোথা থেকে ফোন করছেন এখন আচ্ছা আচ্ছা তো আপনি এর আগে কোথাও ডাক্তার দেখিয়েছিলেন কি

কীরকম কী হচ্ছে আপনার আচ্ছা জ্বরটা কি সবসময় থাকছে না সকাল সন্ধ্যের মধ্যে মাঝে মাঝে আসছে হুম আচ্ছা আচ্ছা গরম জল করে খান না খাননা এখন আচ্ছা আর খাওয়া দাওয়া সবজি ফবজি ফুটিয়ে খান তো খাবার বানালে আচ্ছা আচ্ছা আমি তো এখন ফাঁকা নেই আমার এখন অনেক পেশেন্ট লে আছে তো আপনি বুধবার করে আসতে পারবেন সময় হবে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে ওই আপনার আমার পরিচয়ের কাছ থেকে আপনার নম্বর দিয়ে দিচ্ছি তো আপনাকে হোয়াটসআ্যপে পাঠিয়ে দেবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এখন তো আপনি ভালো করে দেখবেন একটু গরম জল ফুটিয়ে খাবেন আর সবকিছু ফুটিয়েও খাবেন গরম জলে হ্যাঁ আর বাইরে কারোর থেকে ওষুধ কিনে খাবেন না কিন্তু

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখুন আপনি আমায় ফোন করেন আমি ঠিক করার পুরো চেষ্টা করবো নিজের থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দেবেন ঠিক আছে রাখছি হ্যাঁ হুম